আমাদের ঝাড়গ্রাম এলাকার পার্শ্ববর্তী জায়গার মধ্যে পাশাপাশি একটি গ্রাম আছে সেখানে এক অনেকগুলি মন্দির আছে সেই মন্দিরগুলির মধ্যে একটি দর্শনীয় মন্দির বলা যেতে পারে পাঞ্জাবিদের মন্দির নানক আশ্রম বলে উল্লেখযোগ্য আছে সেই নানক আশ্রমে অনেক দর্শনার্থীরা আসে এবং সেখানে অনেক পর্যটকরাও দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন সেই পর্যটকরা আসে যখন আসে তখন অনেক দিন ধরে এই জায়গাটি পরিদর্শন করে কারণ অনেক বড় জায়গা এবং অনেক লোক এখানে বসবাস করে থাকেন এখানে অনেক বন জঙ্গল আছে সেই জায়গাগুলি পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখে এবং সেটি প্রত্যেকটি পর্যটকদের খুব ভালোও লাগে সেই জন্য আমাদের এখানে এই নানক আশ্রমটি খুব দর্শনীয় স্থান এবং সেখানে অনেক ধর্ম নিয়ে অনেক গুরুত্ব আছে এবং সেই ধর্ম ধর্মকে সবাই মেনেও থাকেন এবং সেটি মানে একটি সাংস্কৃতিক বা ধর্মীয় স্থান বলে মনে করা যায় এবং সেখানে পর্যটকরা ঘুরতেও আসেন প্রতি বছর বছর